মাছ সাধারণত জেলে পাড়ার পুরুষেরাই কিন্তু যেয়ে থাকে আমাদের যখন জেলে পাড়ার পুরুষেরা মাস ধরতে যায় তখন আমরা দেখেছি মহিলারা মানে যে যার স্ত্রী তারা কিন্তু স্ত্রী বা মা যে কোনো মন্দিরে বা আমা তাদের যে ঠাকুর আছে দেবী দেব দেবী তাদের কিন্তু আরাধনা করেন এবং পুজো দেন একটা উৎসবের মতো পালন করেন এছাড়াও মাছ যখন ধরতে যায় তখন তো মাঝ সমুদ্রে যেতে হয় একসঙ্গে প্রায় অনেক দিনের জন্যই যেতে হয় এক মাসও হতে পারে সাত দিনও হতে পারে সেই জন্য তারা কিন্তু খাবার দাবার পোশাক আশাক সব কিন্তু গোছিয়ে দেন এছাড়াও তারা নৌকাটাকে ভালো করে সাজিয়ে নেন এবং কিছু কিছু অনুষ্ঠানও আছে যেগুলো তারা করে থাকেন মাছ ধরার ভ্রমণের জন্য প্রস্তুত করতে তাদের অনেক দিনই সময় লাগে বিভিন্ন রকম সব কিছু রোজ হাঁ তাদের রান্না সেখানে বসেই তাদের রান্না করতে হয় সেই জন্য হাঁড়ি কড়া কাঠ বা আসবাবপত্র কিছু জিনিস বিশেষ করে খাবার জিনিসপত্র ঢাকা দেয়া বা সব জিনিসপত্র রাখার জিনিস এছাড়াও বিভিন্ন পোশাক আক্ তাদেরকেও নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে হয় হ্যাঁ এছাড়াও ওইখানে যখন তারা মাছ ধরার জন্য অনেক দিনের জন্য যায় বাড়ির মহিলারাও তারাও কিন্তু একটা উৎসবের আমেজে মেতে উঠেন তখন কিন্তু একটা ছোটো করে উৎসব হয় পুজো হয় পুজো হয়ে নৌকাতে পুজো দেয়া হয় এবং তার পরে তারা কিন্তু মাছ ধরার ভ্রমণে বেরিয়ে পড়েন